হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কী বলছিলেন হ্যাঁ আমার লাগবে আমার বাড়ি একটা অনুষ্ঠান আছে বেশ কিছু লাগবে চাল পঞ্চাশ বস্তা ডাল তোমার দশ বস্তা মতো আর আলু লাগবে কুড়ি বস্তা হ্যাঁ এগুলো আমার লাগবে এগুলো কি হ্যাঁ হ্যাঁ এগুলো লাগবে কুড়ি বস্তা হুম এগুলো কি হোম হোম ডেলিভারি হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও দিয়ে পাঠিয়ে দাও ঠিক আছে তো কোনো ব্যাপার না ঠিক আছে তুমি পাঠিয়ে দাও আমার দাদুর শ্রাদ্ধ ঠিক আছে

হুম কেউ বিড়ি খায় না সব পান খায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঠান সব পাঠিয়ে দিন হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে দিলে হবে ঠিক আছে সব পৌঁছে যাবে তোমার টাকা অনলাইন মেরে দেবো